আমি মনে করি যে সমাজ এবং মহিলাদের সমর্থন করে না যারা শখ হিসাবে নাচ করতে চায় কারণ সমাজে মহিলাদিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা তাদের নাচ দেখতে খুব ভালো লাগে ঠিক কথাই কিন্তু তারা যে রাত্রে অনুষ্ঠানে যাবে তাদেরকে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কেন না বাবার তো সবসময় যাওয়া সম্ভব নয় মায়েরাই বাড়িতে থাকে তাই সমস্ত নৃত্য প্রতিযোগী বা বড়ো মেয়েদেরকে যখন অন্য জায়গায় দূরে নাচ করাতে যেতে হয় তখন মায়েদিকেই যেতে হয় ফলে দেখা যায় রাত্রে তাদের অনুষ্ঠান করে বাড়ি ফিরে আসার সময় পথে তাদিকে নানাভাবে বিপদে পড়তে হয় তাই নারী নৃত্য শিল্পীদিকে নাচে সবসময় ছোটোবেলাতেই নাচকে ছাড়িয়ে দেওয়া হয় বেশিরভাগ সময়ে তার কারণ হলো মেয়েদিকে বড়ো হলে বাইরে যেতে দেবে না ফলে নাচটা তাদের খুব একটা কাজে লাগে না তাই যে সমস্ত সাহসী দু একজন মেয়ে থাকে তারাই নাচ শেখে এই বাঁধার সম্মুখীনকে পেরিয়ে উঠে মেয়েদিকে এই চ্যালেঞ্জ ছাড়িয়ে নাচ শেখা সম্ভব হয়ে ওঠে না